এখন মিডিয়া অনেক রকমের আছে এবং বিশেষ করে অনেক নতুন চ্যানেল বা নতুন এও বাজারে এসেছে সব মিডিয়া এবং সরকার বিভিন্ন যে নীতি আনে তার বিষয়ে এর যে উপকার বা তার অপকার সম্বন্ধে আলোচনা করে এতে অনেক যারা দুঃস্থ লোক তারাও উপকৃত হয় এবং অনেক সরকারের যে অজানা অজানা যে কার্যক্রম আছে সেগুলোও জানতে পারে এবং এতে পুরো উপর মানে পুরো গ্রাম বা গলিতে সমস্ত লোকরাই জানতে পারে এবং এ হয় কিন্তু কিছু মিডিয়া বায়াসড বা সরকারের ভুল নীতিকে হচ্ছে সমর্থন করে এবং কিছু ডানপন্থী বা বামপন্থী বা গদি মিডিয়াও অনেক সময় শুনতে পাওয়া যায় যারা সরকারের হয়ে বা সরকারের ভুল পদক্ষেপকেও সমর্থন করে আবার সরকারের ঠিক পদক্ষেপকেও আলোচনার মধ্যে রাখে এবং এতে লোক কনফিউজ হয়ে যায় যে তারা কী করবে বা কোন সরকারকে তারা বেশি চুজ করবে বা কোন সরকার তাদের পক্ষে ভালো বা কোন সরকার খারাপ সেটা সাধারণ লোকের পক্ষে একটা অসম্ভব জানা হয়ে যায় এবং সেটা তারা বুঝতে পারে না যে তারা কোন দিকে যাবে এতে সংবাদ মাধ্যমগুলোকে আরও সংবেদনশীল এবং বিনা বায়াসড হয়ে লোকের সামনে কথা রাখা উচিত এবং ঠিকঠাক কোর ঠিকঠাক হচ্ছে আলোচনা করা উচিত যাতে আমাদের সাধারণ মানুষ এ সম্বন্ধে অনেক বেশি সচেতন হয় এবং তারা তাদের নিজস্ব পদক্ষেপ তুলতে পারে এবং তারা হচ্ছে পরবর্তী সরকার বা এই সরকারকে আরও ভালো সমর্থন করতে পারে